হ্যালো রুচিতম রেস্তোরাঁ হ্যাঁ আমি দের বাড়ি থেকে বলছিলাম আমরা আমাদের বাড়ির চারজন ওই রেস্তোরাঁতে খেতে যেতে চাই তো আমি চাইছিলাম আগের থেকে টেবিল বুক করতে তো আমি যদি আগের থেকে অগ্রিম টাকা দিয়ে টেবিল বুক করি তাহলে কি আমরা কোনো ছাড় পাবো যদি ছাড় পাইও তো ঠিক কতো টাকা মতো ছাড় পাবো সেটা যদি বলেন খুব উপকৃত হই